হ্যালো হ্যাঁ বলুন না আমার এখন কোনো ঋণের প্রয়োজন নেই তো আপনার কত পারসেন্ট ইয়ে দেবেন গোল্ড লোন ব্যবস্থা আছে আচ্ছা না তাহলে গোল্ড লোনটা নিলেই ভালো হতো ল্যান্ড লোন বা কার লোন হোম লোন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কামিং বুধবার যাচ্ছি ঠিক আছে